আমার পাশে একটি লেক আছে লেকের পার্কের সাথে আর কি সেই লেকের জলাশয়ে অনেক মাছও আছে সেখানে মাছ টাছ ছাড়া আছে সেখানে দেখলাম সেই জলটা একটু নিয়ে পরীক্ষা করে দেখলাম সেই জলটা একটু দূষিত হয়েছে সেই জলটা যদি একটু চুন মেরে ব্লিচিং পাউডার মেরে যদি একটু পরিষ্কার করা হতো তাহলে তার আরও খুবই ভালো হতো তার যদি একটু রক্ষণাবেক্ষণ একটু ভালো করা হতো ওরাও ভালো হতো শীতকালে গ্রীষ্মকালে মাছ ধরা পড়তে কিছু কিছু মানুষ দেখে কিছু কিছু মানুষ যেন ওতে আর কি নৌকো নিয়ে মাছ ধরে তারপরে ওই লেকের পাশে যে পার্কটা আছে কিছু বাচ্চাকাচ্চারা খেলাধুলো করে বয়স্ক মানুষরা আসে বসে থাকে একটু ফ্রি মাইন্ডে কথা বলে খেলাধুলো সব করে এগুলি খুবই ভালো লাগে